হ্যাঁ হালদারর্স প্রেস বলছো হ্যাঁ আমি একজন আনন্দবাজার সাংবাদিক বলছি হ্যাঁ বলছি এই আমি এই আমাদের হাওড়ার যে স্কুলগুলো আছে এই স্কুলগুলো আমি ভিজিট করছি হাওড়ার যে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল যেগুলো আছে ওগুলো আমি ভিজিটে গিয়েছিলাম মানে একটু দেখার জন্য গিয়েছিলাম তো গিয়ে ওখানে দেখতে পাচ্ছি স্কুলগুলো ঠিক ঠাক মতো টিচার নেই মানে স্কুলের পরিকাটামোও ঠিকঠাক নেই স্কুলের টয়লেটগুলোও ঠিক ঠাক না মানে স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো এই নিয়ে আমি কিছু দু এক কথায় জিনিস আপনাকে বলবো সেইটা আর কি আপনাকে একটু ছাপতে হবে হ্যাঁ হ্যাঁ ওই ওটার জন্যই আপনাকে ফোন করেছি তো আমি আপনার কাছে যাবো আরকি তো আমি স্কুলগুলোকে সব ভিজিট করে দেখেছি এই নিয়েই আরকি আমি কথাটা বললাম তো আপনি কখন টাইম দেবেন বলুন আমি সেই টাইমেই যাবো আপনার কাছে দশটা সাড়ে দশটার দিকে তাই তো ঠিক আছে

স্কুলের আরো আর একটা জিনিস বলে রাখি তো এ ই সব নিয়ে এমনি কোনো প্রবলেম হবে না তো যে আমি আপনাকে এইগুলো সব কিছু ইনফরমেশান দিচ্ছি আপনার তাতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আপনার সঙ্গে কালকে দেখা করছি অফিস টাইমে ঠিক আছে রাখছি